হ্যালো হ্যাঁ বলুন ও তা তা পাবে অর্ডার করেছিলেন ও আচ্ছা আমি তো ছিলাম না আমাদের দোকানে হয়তো নতুন ছেলেরা ছিলো ঠিকঠাক বুঝতে পারে নি সমস্যা হয়ে গেছে মনে হয় তাহলে ঠিক আছে তালে আর পরেরটা থেকে এরকম হবে না আর মেটে তো নিজে আসে এমনি মাংসর সঙ্গে ও আচ্ছা আচ্ছা তা সেগুলো একবার বলতে হতো আগের থেকে হয়তো নতুন ছেলে ছিলো তো আমি তো ছিলাম না আপনার বলতে হতো বললে তালে অসুবিধে হতো না যে আমি এইগুলো নেবো না আপনি হয়তো বলে যান নি সেগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এর পরে আর হবে না এরকম আর আপনি বলে যাবেন কি কোনগুলো নেবেন কোনগুলো নেবেন না বলে যাবেন তালে অসুবিধাঁ হবে না